আমার পরিচিত ভ্রমণের জায়গাগুলির মধ্যে আকর্ষণীয় জায়গা হল বেনারস বেনারসের প্রতিদিন যে কাশী মন্দির আছে কাশী মন্দিরটি একটি বিশেষ আমার ধর্মকে আমার ধর্মের একটি বিশেষ পীঠ বলা যায় মহাবলি শিবের একটি বিশেষ পীঠ এবং পাশাপাশি যে দশ আশ্রমের ঘাট আছে ওখানে বিভিন্ন ধরনের অনেক ঘাট অনেকগুলি ঘাট আছে গঙ্গা বরাবর সেই ঘাটগুলির মধ্যে একটিতে একটিতে সেখানে প্রতিদিন সন্ধ্যাবেলা গঙ্গা আরতি হয় এবং গঙ্গা আরতির পরে আরও বিভিন্ন ঘাটগুলিকে আরও একটি ঘাট আছে যেখানে সারা বছর শব দাহ হয় এবং সারা বছর বলা ভুল হবে সব সময় একটি শব দাহ সেখানে হতেই থাকে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন চব্বিশ ঘন্টার সমান এখানে শব দাহ হতেই থাকে এবং ওইখানে গেলে আপনি আপনার জীবনের মার্গ দর্শন খুঁজে পাবেন জীবনের দুঃখ ভুলবেন জীবনে ভক্তি তৈরি হবে জীবনকে আরও আকর্ষণীয় করে তুলবে এবং বিনারস শুধুমাত্র ধর্ম বা নিজের ইয়েকে আকৃষ্ট করে না বেনারসের যে শিল্প সেখানকার যে কাপড়ের যে বুননের যে শিল্প যে যেটার জন্যে বেনারসি আজ জগৎ বিখ্যাত এবং পাশাপাশি বেনারসের আকর্ষণীয় জিনিস হচ্ছে বেনারসের পান যা বিদেশেও এখান থেকে পাঠানো হয় এবং ওখানকার শাড়ি যে বেনারসি শাড়ি সেই বেনারসি শাড়িও জগৎ বিখ্যাত পাশাপাশি বেনারস এই আমাদের কাশী ধাম কাশী মন্দির যে জায়গায় বহু হিন্দু তীর্থ যাত্রীরা সেখানে যায় এবং নিজেদের পূণ্য লাভ করে